আমি পেয়ারা গাছ লাগাতে খুব ভালোবাসি ফলের মধ্যে পেয়ারা গাছ আম গাছ জাম গাছ লেবু গাছ নারকেল গাছ এগুলো আমার খুব ভালো লাগে ওগুলো আমি লাগিয়ে খুব ভালোভাবে পরিচর্চা করি যাতে সেগুলো সুন্দরভাবে গড়ে ওঠে সুস্বাস্থ্য নিয়ে তারপর আমাদেরকে ফল দেয় আর ফুল গাছও লাগাই টগর ফুল গাঁদা ফুল মালতি ফুল গোলাপ ফুল রজনীগন্ধা গন্ধরাজ স্থলপদ্ম এগুলো লাগাতেও খুব ভালো লাগে আর সবজি তো লাগাতে আমাকে খুব ভালোই লাগে কেননা সবজিটা আমি নিজে হাতে যদি লাগাই সেটা কিন্তু আমি রান্না করে খাই সবজির মধ্যে আমি লাগাই শীতকালীন সবজিটা বেশি লাগাই ফুলকপি বাঁদাকপি টমেটো গাজর মূলা পালং শাক পুনকো শাক বেগুন শীতকালীন লাউ ডাঁটা এগুলো আমার খুব লাগাতে ভালো লাগে তারপরে শীতকালে বিশেষ করে ধনেপাতা এগুলো লাগাই কারণ এগুলো দিয়ে আমি আমার নিজের বাগান থেকেই তৈরি করি আবার নিজেই হচ্ছে রান্না করি কেটে কুটে ওই জন্য খুব টেস্টি লাগে আমার বাগানের এই ফুলগুলো তুলি বিভিন্ন ফল গাছ থেকেও ফল তুলি এইগুলো লাগাই তারপর শীতকালে আরও কিছু হয়তো লাগাই কাঁচা লঙ্কা পেঁয়াজ রুসুন আদা এগুলোও লাগাই কারণ আমার নিজের জিনিস নিজের সবজি নিজের জায়গা আমি এগুলো লাগিয়ে খুব স্বাচ্ছন্দ্যে রান্না করি কারও কাছে আমাকে যেতে হয় না